হ্যাঁ রে কেমন আছিস হ্যাঁ ভালো আর কই দেখা সাক্ষাৎ হয় না ফোনও করিস না তোর ছেলে কেমন আছে বল কী তোর ছেলে পড়াশুনা করছে ঠিকঠাক নাকি ওই এখনকার ছেলেমেয়েদের মতো খালি বুঝতেই পারছিস সবসময়ই বই টই পড়াশোনা নেই হ্যাঁ এখনকার বাচ্চারা যা দেখছি সবসময় মোবাইল রিলস এগুলোতে পাগল তোর ছেলেটা কেমন আমি তো এখন অন্য জায়গায় আছি বাড়ির বাইরে হুম আমারও ছেলে না ঘুরতে যাইনি এরকমই অফিসের কাজে এসেছি আমার ছেলেও খুব মোবাইল দেখে রে সবসময় তো আমার আমি থাকি না সে সময়গুলাতে মোবাইল দেখে হ্যাঁ কিন্তু একটা জিনিস আছে যে ওই আমার ভয়ে একটু রিলস একটুগুলো কম দেখে হুম আর বই যে পড়া হ্যাঁ অন্যান্য বইগুলো হ্যাঁ কী হয় একটু উগ্র মেজাজি আর কি মনোযোগহীনতা হ্যাঁ একটা বই হয়তো নতুন যখন পেল দু এক দিন খুব পড়াশোনা করল তারপরে কী হয় যে ওই বইটা দু এক দু চার দিন পড়ার পর সেখানকার প্রতি একটা এনার্জি শেষ তারপরে আর সেই বইটা পড়বে না হুম আর এমনিতেও অ্যাকাডেমিক সেশনগুলোতে যে পড়ছে যাইহোক ভালোই পড়া পড়াশোনা করে পরীক্ষায় কিন্তু খুব একটা সেই র্যাঙ্কের নেই এখনও

মোবাইল দেখা নিয়ে আর ইস ইস্কুলগুলোতেও খুব খারাপ করে দিয়েছে রে সবকিছু তো মোবাইলেই দিচ্ছে মানে এরকম যদি ভাবি যে মোবাইলটা দেব না হ্যাঁ সেটাও তো হয় না কারণ ইস্কুলে সব পড়া গ্রুপে দেবে হ্যাঁ ইস্কুলের হোমওয়ার্ক আর হোমটাস্কগুলো ক্লাসওয়ার্কগুলো সবকিছুই মোবাইলে দেবে ফলে বাচ্চাকেও দিতেই হচ্ছে মোবাইলটা হাতে আর ওরা তো বাচ্চা ওরা বোঝে না ওরা শুধু কী পড়াটা করার পর হ্যাঁ পড়া করে নিলাম তারপরে মোবাইলটা রেখে দিই না ওরা তো পড়া দেখার বাহানায় কী করে অন্যান্য জিনিস দেখতে শুরু করে আর রিলস এত রিলস বেরিয়েছে হুম যে যার ফলে কী হচ্ছে একটা রিলস দেখলো তো হ্যাঁ এর পরেরটা একটু দেখে নিই তার পরেরটাও একটু দেখে নিই এই করে করে দেখতে দেখতে দেখতে দু ঘন্টা হয়তো পেরিয়ে যাচ্ছে ও রিলস ভাবছে একটু দেখে নিই এই হচ্ছে সমস্যা হুঁ তাই ভাবছি যে কিছু এক্সট্রা কারিকুলামের জন্য ভর্তি করে দেব সুইমিংয়ে হ্যাঁ কয়েকটা সুইমিং একটা সুইমিং ক্লাস দিতে হবে হ্যাঁ আর এমনিতে গান করে হ্যাঁ একটা ড্রয়িং ক্লাস দিয়ে দেব এইভাবে কয়েকটা ক্লাসগুলোতে অ্যাড করতে হবে যাতে ওই ফাঁকা সময়টা মোবাইল না দেখে কিছু অ্যাক্টিভিটিতে মনোযোগ থাকে ঠিক আছে তাহলে তুইও আসলে আসিস একবার ঘুরতে ঠিক আছে